পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিন জাতিরই বাড়ি মন্দির মসজিদ সম্পূর্ণ আলাদা আমরা ঠাকুর পুজো করি ওরা করেন মুসলিমরা করে না ওরা এক ঈশ্বরে বিশ্বাসী ওদের মসজিদের গঠনই আলাদা আমাদের মোস মন্দিরের গঠন আলাদা কত রকম নকশা করা থাকে ওদের মস মসজিদে করা থাকে না খ্রিস্টানদেরও থাকে ওদের পঞ্চরত্ন টাওয়ার থাকে যার জন্য চেনা যায় আমাদের হিন্দুদের সংস্কৃতির মধ্যে ড্রেসও আলাদা ওদের ড্রেস আলাদা বাড়িতে যে কারুকার্য থাকে সেগুলোও আলাদা বাড়িতে যে ডার্ক রঙ করে সেটাও আলাদা আমাদের হিন্দুদের বাড়ির সামনে তুলসী মন্দির থাকে কিন্তু মুসলিমদের থাকে না